হ্যাঁ বলছি পাত্রা মন্দিরে অনুষ্ঠান তো হ্যাঁ হ্যাঁ কবে হ্যাঁ

দোসরা মে আচ্ছা ও তুমি আসছ তো তাহলে হ্যাঁ আমিও যাব ওখানে হ্যাঁ সেইটাই অনেকদিন বাড়িতে যাওয়াও হয়নি যেতে হবে হুম হরি নাম হবে তিনদিন ধরে হবে মনে হয় ওগুলো

হ্যাঁ আসো দেখা হবে আজ ওহ আগে কত ছোটবেলায় আমরা সব ওখানে অনুষ্ঠান হলে কত আনন্দ করেছি ছোটবেলায়

হ্যাঁ আচ্ছা কোন দলে কীর্তনটা বলেছে জানো ও হ্যাঁ হ্যাঁ সেইটাই হ্যাঁ প্রচুর অনুষ্ঠান হচ্ছে তো মা মাকে কত এবারে কত সোনার গয়না করেছে দেখেছ

হ্যাঁ তিনদিনও হবে অনুষ্ঠান হ্যাঁ সবাই তো আসবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আর ঠাকুরের ঘটটা তো ওই সামনের পুকুরটাতেই ডোবাতে হবে তো ও সেইটাই এখন থেকেই তো মনে হচ্ছে প্রস্তুতি সব শুরু করে দিয়েছে

হ্যাঁ আমাদের কোন ব্রাহ্মণটা কাজ করত ইয়ে করত বলো তো পুজো করত ও হ্যাঁ ভালোই হবে

হ্যাঁ ভালোই হবে আসো তাহলে

আমিও তো চলে আসব ওই দোসরা তো দোসরা এক তারিখেই পৌঁছাচ্ছি হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ